না আমার কোনও পোষা প্রাণী নেই কারণ আমি একদম পোষা প্রাণী পুষতে পছন্দ করি না যেমন ধরুন কুকুর কুকুরকে যদি বলা হয় পুষতে আমি একদমই পছন্দ করি না কারণ আমাদের বাড়িতে ছোটোবেলায় বাবা একটা কুকুর এনেছিল সেই কুকুর ছোটো থে ছিল তখন ভালো ছিল কিন্তু আস্তে আস্তে যখন বড়ো হয় আমার শরীরে আঁচড়ে দিয়েছিল তার ফলে অনেক কিছু আমার কষ্ট হয়েছিল রোগ ধরা পরেছিল সেই জন্য আমি সেই থেকে একদম পছন্দ করি না কুকুর পুষতে তাছাড়া ওদের অনেক কিছু খাবার ব্যবহার করতে হয় অনেক কিছু দামি দামি সাবান শ্যাম্পু ব্যবহার করতে হয় অনেক টাকা খরচা হয়ে যায় তার জন্য আমি ওই একদম পছন্দ করি না যখন তখন কামড়ে দেয় আর এরপরেও যদি বিড়াল হয় বিড়াল বিড়াল পুষতে গেলেও অনেক খরচা পরে যায় অনেক কিছু তাদেরকে সময় দিতে হয় তাদের পেছনে তার জন্য আমার সময় নেই আর আমি পছন্দ করি না একদমই প্রাণী পুষতে